হ্যালো আচ্ছা আমি ফটোই তুলি কীরকম সাইজের ফটো চাইছেন আচ্ছা ওটা কোনো ব্যাপার না হয়ে যাবে কিন্তু হ্যাঁ কোথায় যেতে হবে বলুন আচ্ছা ওই পিকনিকের জায়গায় আমাকে পৌঁছে যেতে হবে তাই তো কত তারিখটা বললেন আরেকবার বলুন আচ্ছা কটার সময় আচ্ছা ওই সকাল এগারোটায় কী কটা ছবি হবে হ্যাঁ ফ্যামিলি ফটো তো কতগুলো হবে ছবি ধরুন একটার জন্য গেলে তো চার্জ বেশি লাগবে না কটা ছবি হবে সেটা যদি একটু বলেন হুম গোটা পাঁচেক তুললে তো একটু চার্জ বেশি হবে আপনাকে ওটা দিতে হবে কারণ যদি আপনি যদি আরেকটু বেশি তোলেন ধরুন চার্জটা ঠিকভাবে করা যাবে গোটা পাঁচেকের জন্য আমাকে বাইকের তেল পুড়িয়ে যেতে হবে তো এতটা না ওইজন্যই সমস্যা হয়ে যাবে আপনি দেখুন না বাড়িতে আলোচনা করুন যদি গোটা কুড়ি ছবি তোলেন তখন কিন্তু টাকাটা একটু কম লাগবে আর গোটা পাঁচের কিন্তু অনেকটাই টাকা লাগবে আচ্ছা তাই দেওয়া হবে অসুবিধা তো নেই তাই দেওয়া হবে ওটা কোনো অসুবিধা নেই ঠিক আছে ওটা হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই পৌঁছে যাব অবশ্যই পৌঁছে যাব কিন্তু ওটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কটা ছবি নেবেন ওটা আপনার বাড়ির মধ্যেই আগে ভালো করে আলোচনা করুন পাঁচটা নিলে বেশি রেট পড়বে কুড়িটা নিলে কম রেট পড়বে কোনটা এবার আপনি পছন্দ করুন কোনটা করবেন আপনার উপরই ছেড়ে দিচ্ছি না হ্যাঁ ফ্যামিলিতে তো আলোচনা করতেই হবে নাহলে তো আপনি বুঝতেই পারবেন না হ্যাঁ ছবি তো উঠবেন আর ছবি পার পিছু রেট জানেন তো প্রতিটা ছবির ধরুন যদি ওই পাঁচটা করেন তাহলে আমি কিন্তু হাজার টাকা নেব তো ওই পাঁচটার জন্য বেশি করলে একটু হয়তো কম রেট হবে কারণ ল্যামিনেশন করে দিতে হবে তো ওখান ওক্ষেত্রে আমাকে তো একটু বেশিই পয়সা দিতে হবে না হলে তো আমি রাস্তাতে যাতায়াত করব সেইটুকুও পয়সা পাব না ঠিক আছে তাহলে আমি রেখে দিচ্ছি আপনি তাহলে আসবেন আমাকে ডাকবেন আপনি আলোচনা করে আচ্ছা ঠিক আছে আলোচনা করবেন আর আমাকে যেতে বললে আমি চলে যাব অসুবিধা কিছু নেই ঠিক আছে